পশ্চিমবঙ্গে বিনোদন এক অন্যতম প্রধান অর্থনৈতিক হাতিয়ার বিভিন্ন ধরণের নাচ গান নৃত্যনাট্য সিনেমা চলচ্চিত্র ইত্যাদি সর্বদাই বাংলার মনে দাগ কেটেছে বাঙালি সাহিত্যপ্রেমী তাই সাহিত্য ও বিনোদনের প্রতি প্রেম তার চিরকালের এরই ফলস্বরূপ এই শিল্পে অর্থনৈতিক আয় ততটাই লাভদায়ক